আমি জ্যোতির্বিদ্যাকে কেরিয়ারে পরিণত করতে চাই কারণ জ্যোতির্বিদ্যার সাহায্যে মানুষের পাশে দাঁড়াতে পারবো তাদের সুবিধা অসুবিধাকে ভাগ করে নিতে পারবো দুঃখ কষ্টকে ভাগ করতে পারবো এবং তাদেরকে সুপথে পরিচালিত করতে পারবো